বাংলা ভাষায় যে কোনো কিছু লেখার জন্য আমাদের মনোযোগ দিতে হয় ব্যাকরণের দিকে তবে ব্যাকরণের পাশাপাশি আমাদের প্রযুক্তিগত কাঠামো অর্থাৎ পুরো গল্প হোক কবিতা হোক তার কাঠামো কী দাঁড়ালো সেটার দিকেও আমাদের মাথায় রাখতে হয় তবে সৃজনশীল অর্থাৎ পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে অর্থাৎ অলঙ্কারে দিয়ে সেই কবিতা হোক গল্প হোক তাকে সাজাতে হয় সুতরাং আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদের প্রথমত ব্যাকরণের দেখতে হয় এবং ব্যাকরণের কোনো ভুল চুটি থাকে কি না সেটা লক্ষ্য রাখতে হয় এবং তারপর আমরা চিন্তা ভাবনা করি কতটুকু পরিকাঠামো বা সৃজনশীলতা করা যায় এইভেবে আমরা মূলত পরিকাঠামো এবং সৃজনশীলকে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করি আমি মূলত সৃজনশীল লেখা খুব একটা পড়িনি তবে কখনও কখনও আমরা রবীন্দ্রনাথ বা বিভিন্ন সাহিত্যিকের কবিতা থেকে আমরা সৃজনশীল বিষয়টা দেখতে পাই আমার লেখার জন্য বিশেষ কোনো পরামর্শদাতা নেই তবে কখনো কখনো আমার গুরু অর্থাৎ শিক্ষক মশায়ের কাছে আমি প্রভাবিত করেছে